আমি আমাদের সামনা সামনি একটা চন্দকোণা রোডে পার্ক আছে সেই পার্কে যেতে খুব ভালো লাগে কারণ সেই পার্কে অনেক ফুল আছে কিছু কিছু পশু পাখি আছে তারপর একটা ছোট্ট করে নদী করা আছে সেই নদীতে একটা নৌকো থাকে সেই নৌকোতে সেই নৌকোটা চারজন মিলে চালাতে হয় ওটাতে খুব এঞ্জয় করা হয় ওই নদীতে যেয়ে ওই নৌকোতে চড়ে ওই নদীর জলটা হাতে করে যাওয়া হয় তখন খুব ভালো লাগে আর ওই পশু পাখি দেখতে ভালো লাগে তারপরে ওই নদীর একটু ভিতরে একটা রাস্তা করা আছে উপর দিক থেকে এখানে একটু রঙিন রঙিন মাছ রাখা আছে সেইখানে টিকিট কেটে ঢুকলে ওই মাছগুলো দেখতে পাওয়া যায় মাছগুলো দেখে খুব মনটা আনন্দ হয় এবং বিভিন্ন জায়গায় ফুল গাছ আছে টয় ট্রেন আছে দোলনা আছে এইগুলো স্লিপার এইগুলো বাচ্চাদের খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে তাই আমরা ওই জায়গাটা বারেবারে ঘুরে ঘুরে যাই